বাংলা ভাষার ইতিহাস কী সাধারণত আমার তেমনভাবে জানা নেই আমি যেটুকু জানি সেটুকু হল আগে যেমন সংস্কৃত ভাষায় বা সাধু ভাষায় কথা বলত সাধারণ মানুষ বা অনেক বইয়ে প্রচলিত থাকত কিন্তু এখন সেটা আর নেই এখন সাধারণত চলিত ভাষায় মানুষ অনেক কথা বলে বা বিভিন্ন সংমিশ্রণের কথা এখন মানুষ বলে